হ্যাঁ আমি ফতেমা সাইকেল সেন্টার থেকে বলছি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি আগের বার বলেছিলেন যে আপনি কিছু সাইকেল কিনবেন ভালো কোয়ালিটি এলে আপনার আপনাকে ফোন করতে তাই তো আমি ফোন করেছি হ্যাঁ রেসের জন্যে খুব ভালো ভালো সাইকেলই এসছে এমন কি জল রাখার যে জায়গা টায়গা সব কিছু একদম ফিটফাট আপনি দেখলে আপনার পছন্দ হয়ে যাবে আপনি এই নাম্বারে হোয়াটস অ্যাপে আছে তো আমি হোয়াটস অ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে একদম একদম আমার এখানে আছে আমি ওদেরকে বলে দেবো আপনি জাস্ট পছন্দ করে আপনি আসবেন বিকালের দিকে আসবেন এসে পছন্দ করে কোন দশটা নেবেন পছন্দ করে রেখে দেবেন আমি আমার লোকেদের দিয়ে বেশ নাটটা টাইট করে দিয়ে দিতে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে আছে আছে অনেক অনেক কোয়ালিটি সাইকেলের হ্যাঁ ঠিক আছে তো আপনি বিকালে আসুন চারটের দিকে আসুন চারটের দিকে চারটের দিকে হ্যাঁ সাড়ে পাঁচটা হ্যাঁ কোনো ব্যাপার নেই তাহলে সাড়ে পাঁচটার দিকে পাঁচটার দিকে আসুন আমি এবার বাড়ি থেকে বেরাবো দোকানটা খুলবো রাখি এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে চলে আসুন